পোলট্রি ব্যবসার লোকেরা সাধারণত ফ্লু রোগের মুখোমুখি হয় কারণ একটা পোলট্রি যদি ফ্লু রোগ লেগে যায় তাহলে তার থেকে অন্য মুরগিদেরও লেগে যায় সুতরাং পোলট্রিদেরকে যদি দেখা যায় যে একটা পোলট্রি মুরগি ঝিমোচ্ছে বা অসুস্থতা বোধ করছে সুতরাং তাকে আলাদা রাখতে হয় আর সঠিক ট্রিটমেন্ট দিতে হয় তার ওষুধপত্র সঠিক সময় নির্ধারিত করতে হয় নাহলে তার থেকে অন্য মুরগিদেরও লেগে যায় আমি তো অনেক পশুতে দেখেছি অনেক রকম রোগ হতে তবে আমার নিজের পশু বলতে আমার অনেক কটা ছাগল ছিল দশটা মতো ওই ছাগলগুলো হঠাৎ করে এক একটা করে মারা যাচ্ছে পেট ফুলে হঠাৎ কোনও সময় দেখলাম একজনের সর্দি হয়েছে একজনের কাশি হচ্ছে ওষুধ দেওয়ার আগেই দেখছি রাতারাতি দশটা ছাগল মারা গেলো এই জন্য আমার এতেও খুব খারাপ লেগেছে পশুদেরও আমি মনে করি পশুদেরও যখনই দেখবো পশুদের কোনওরকম অল্পে থেকে সংক্রমণ রোগ দেখা দিচ্ছে সঠিক সময়ে তাদের সময়ের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নেওয়া উচিত নাহলে পশু থেকে পাখিদের সবারই রোগ হয় আর সময়ের ক্ষেত্রে যেমন এই এক একটা ঋতু অনুযায়ী তাদের রোগ হয় সেই ঋতু থেকে ওদেরকে ভালো রাখার জন্য সঠিক সময়ে সঠিক ওষুধ নির্ধারিত করতে হয় নাহলেই একজনার থেকে সকল জনের অসুস্থতা লেগে যায়